কিছু সাধারণ রোগ আছে যেগুলি পোলট্রিকে প্রভাবিত করে যেমন বার্ড ফ্লু এছাড়াও বৃষ্টি বর্ষাকালে বৃষ্টির কারণে খারাপ নোংরা জলের জন্য তাদের আরও অন্যান্য রোগ হয় এবং সেগুলি সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদেরকে তাদেরকে যত্ন নিতে হয় সময় মতো ওষুধ দিতে হয় এবং তাদেরকে ফার্মে পোলট্রি ফার্মে রাখার ব্যবস্থা করতে হয় এছাড়াও তাদেরকে নিয়মিত যদি যত্ন করা হয় তাদেরকে বৃষ্টি বর্ষাকালে বৃষ্টির থেকে আলাদা রাখা হয় বৃষ্টিতে ভিজতে না দেওয়া হয় আলাদা রাখা হয় আর যাদের এই বার্ড ফ্লু বা অন্যান্য রোগ হয় তাদেরকে আলাদা রাখা এবং সুস্থ সুস্থ পোলট্রি থেকে যদি আলাদা রাখা হয় তাহলে এই রোগটা সাধারণত ছড়ায় না তাই এইভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং একটার সাথে একটা যাতে মিলে না যায় এবং বৃষ্টি থেকে বাঁচিয়ে তাদেরকে ভালো মতো রাখাতে হবে তাহলেই আমরা এই রোগগুলিকে প্রতিরোধ করতে পারবো এবং সমস্ত পোলট্রি বা হাঁস মুরগি এবং এদেরকে সুরক্ষিত রাখতে পারবো ভালো রাখতে পারবো